আমার কোন প্রিয় লেখক আছেন কিনা যদি বলে তাহলে আমি বলবো যে আমার প্রিয় লেখকের তালিকা অনেক লম্বা এবং সেগুলো বলতে গেলে হয়তো অনেকটা কিছু অনেক কিছু বলতে হয় বা আমাদের ভারতীয় এবং বিদেশী প্রচুর লেখক এবং লেখিকা আছেন এবং প্রচুর সাহিত্যিক আছেন যাদেরকে আমি ভীষণরকমভাবে পছন্দ করি তাদের লেখা তাদের বই তাদের কবিতা তাদের গোয়েন্দা গল্প বা তাদের উপন্যাস আমি ভীষণরকমভাবে পছন্দ করি এবং তাদের নানারকম ধরণ আছে যেমন গোয়েন্দা গল্পের একটা অন্য ধরণ হয় থ্রিলারের একটা অন্য ধরণ হয় এবং উপন্যাসের একটা আলাদা ধরণ হয় সেই ধরণ হিসেবে প্রত্যেকটা বই প্রত্যেকটা নিজেদের মতো করে লেখা হয় এবং আমার লেখার বিষয় এবং আমার পছন্দ হয় কেন যদি বলতে বলে তাহলে বলতে হয় যে প্রত্যেক লেখক এবং প্রত্যেক সাহিত্যিকের একটা নিজস্ব ধরণ থাকে যে ধরণকে উনি ওনারা বহন করে তাদের লেখাকে সমৃদ্ধশালী করে তুলেছেন যে ধরণটা প্রত্যেক লেখকের প্রত্যেক সাহিত্যিকদের আলাদা সেইটাকেই বুঝতে হলে এবং জানতে হলে আমার মনে হয় যে ভারতীয় এবং বিদেশী দুটো বইই পড়া উচিত এবং পক্ষে এবং বিপক্ষে দুধরণের বইই পড়া উচিত উচিত বলে আমি মনে করি তার কারণ হচ্ছে একটি বিষয়ের ওপর গবেষণা করা বা একটি বিষয়ের ওপর কথা বলতে গেলে আমার মনে হয় যে পজিটিভ এবং নেগেটিভ দু দুদিকটাই পড়তে হয় এবং জানতে হয় তবে একটা স্ট্রং কামেন্ট করা যায় বলে আমি মনে করি এবং একজন ব্যক্তি হিসেবে লেখকের কী পছন্দ করেন সেটা যদি বলতে বলা হয় তাহলে বলবো যে অবশ্যই আমি একজন ব্যক্তি হয়ে একজন লেখক বা একজন সাহিত্যিককে তার লেখার ধরণ তার লেখা এবং তার হয়তো ব্যক্তিগত জীবন না হলেও অ্যাট লিস্ট তার তার জীবনযাপন ধরণ সম্পর্কে আমার জিনিসটা ইন্টারেস্টিং লাগবে এবং অবশ্যই আমার একজন ব্যক্তি হিসেবে লেখকের তার লেখাটাই পছন্দ হয় এবং সেটিই আমার মনে হয় যে কাম্য